হ্যাঁ স্যার গুড ইভিনিং গুড ইভিনিং ইয়েস বলুন আপনি ডেস্কটপে কীভাবে ইউজ করবেন মানে কোনদিক থেকে ইউজ করবেন মারবেন বা পড়বেন বা গলায় ঝোলাবেন কোনদিক দিয়ে না না অন্যসময় মারার জন্য হয়

নাইকের নাইকের জুতো আছে আমাদের হ্যাঁ তারপর আপনার যদি পরার ক্যানভাসের পাবেন ইউ এস পোলো পাবেন ঠিক আছে নাইকের হবে নাইকের অ্যাডিডাস হবে নাইকের রেঞ্জ আছে আপনার ধরুন এগারো হাজার থেকে শুরু রেবকটা হবে আপনার বারো হাজার থেকে শুরু

আচ্ছা আছে আছে আছে

অজন্তার কালেকশান খুবই ভালো আছে স্যার অজন্তার কালেকশানটাই ভালো আছে আপনি ওটা পেয়ে যাবেন আমাদের আপনি যেরকম রেঞ্জের খুঁজবেন সেরম রেঞ্জের পেয়ে যাবেন আপনি একদম একদমই চোখ কান বুজে একদম অজন্তা নিয়ে নিতে পারেন

প্লেন স্লিপ্স স্লিপারসের মধ্যে হলে খাদিমস খাদিম নেন একদম আচ্ছা আপনি আপনি বিকেসির মাল পড়েন না

হ্যাঁ ওটাও পড়তে পারেন ওটা দেখতে পারেন আপনার খুবই মানে টেকসই হবে আর মারার হবে মানে পড়াও যাবে মারাও যাবে দুটোই হবে হ্যাঁ একদম একদম সব আছে হ্যাঁ বলুন হ্যালো আমার টোয়েন্টি ফোর ইনটু সেভেন আচ্ছা না আমি শুধু খুলে বসে থাকি